আমার একটি পছন্দের রেসিপি হল চিকেন কারি প্রথমত বাজার থেকে ভালো রকমের চিকেন কিনে এনে সেটিকে ম্যারিনেট করার জন্য সামান্য একটু হলুদ নুন এবং দই দিয়ে আধঘন্টার জন্য ম্যারিনেট করতে ছেড়ে দিতে হবে এরপর যখন ওটি ম্যারিনেট হয়ে যাবে তখন কড়াইয়ে সামান্য কিছুটা তেল নিয়ে তার মধ্যে তেজপাতা গোলমরিচ জিরে ধনে এসব দিয়ে তারপরে পিঁয়াজ টুকরো দিয়ে ভাজতে হবে কিছুক্ষণ যখন পিঁয়াজটা মোটামুটি আরশোলার গায়ের রঙের মতন তার রঙ হয়ে আসবে তখন আমরা বুঝতে পারব এবার মাংসটাকে ছাড়তে হবে মাংসটা ছেড়ে তারপর তার মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে কিছু ধনে পাতা দিয়ে একটু নেড়ে নিতে হবে তারপর আস্তে আস্তে মশলা দেবো প্রথমত লাল গোলমরিচ তারপরে লঙ্কা শুকনো মশলা মিট মশলা হলুদ সামান্য পরিমাণ নুন একটু চিনি দিলেও চলবে চিনি দিয়ে তারপর ওটাকে হালকা সামান্য জল দিয়ে তাতে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ঢাকা খুলে কিছুক্ষণ পর দেখা যাবে চিকেন কারি প্রস্তুত